হ্যাঁ হ্যালো হ্যাঁ হ্যালো হ্যাঁ জুয়েলারি দোকান তো আমার কিছু জুয়েলারির জিনিসপত্র লাগবে ওই হার চুরি নেক তোমার কোমর বন্ধন এগুলো কি পাওয়া যাবে হ্যাঁ বিয়েবাড়ির টোটাল সাজ আমি রেডিমেড কিনতে চাই এক্ষুনি লাগবে না তা বাইশ ক্যারেট নাই হোক না এমনি অর্ডিনারি হোক না আপনি তিন দিনের মধ্যে করুন ও আপনাদের এমনি অর্ডিনারি কেনার মতো কোনো জিনিস করা থাকে না অর্ডার দিতে হবে তা এক সপ্তাহের মধ্যে কি আপনি কমপ্লিট দিতে পারবেন দেখুন হ্যাঁ আমি বলছি এটা এমার্জেন্সি তো ওই জন্য অ্যা এটা এক সপ্তহর মধ্যে যদি আপনি কমপ্লিট দেন না খুবই উপকৃত হব তাতে যদি একটু বেশি নেন নেবেন মজুরি খরচ হুম হুঁ হুম

হুম হুম হুম তা বলছি কি কত আনার উপরে মানে তৈরি হয় এক একটা জিনিসপত্র একটু বলবেন মানে আমি সোনা বাঁধানো যদি শাঁখা নিই ওটা ক মানে চার আনা কি আট আনা কি পাঁচ আনা পাঁচ আনার মধ্যে তো অবভিয়সলি হবে অ্যাঁ হুঁ না মোটা রোগার এখানে কোনো ব্যাপার আসছে না এখানে আপনার মাপের ব্যাপারটা মাপের ব্যাপারটা আসছে না না না না আমি হয়তো অল্প সময়েও করতে পারি সেটা হ্যাঁ কিন্তু আমার আঠাশ আঠাশ সাইজ করে দিতে হবে ছাব্বিশ আঠাশ তো এরকম সাইজের আছে না আমি অল্প সোনার উপরে ক্যারি করতে চাই ঠিক আছে আমার ব্রোঞ্জের উপরে করলেও হবে কারণ আমার দাম আমার এখানে না আমার ক্যাপিটালটা কম অ্যাঁ টাকাটা সব কম আমার সেই বাজেটে আমার তো এগোতে হবে না সোনা বাঁধানো চাই হ্যাঁ ঠিক আছে ম্যাডাম তাহলে কবে আসবো বলুন আমি টাকাটা জমা দিতে কবে আসবো আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি কালকের গিয়ে কিছু অ্যাডভান্স করে আসছি ঠিক আছে রাখছি ম্যাডাম